হ্যালো এটা আড্ডা রেস্টুরেন্ট আচ্ছা আমি কিছু অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন বাটার চিকেন এই অর্ডারগুলো আমি দিয়েছিলাম এগুলো আমি ক্যান্সিল করতে চাইছি কারণ আমার যে গেস্টরা আসার কথা ছিলো তারা এই মুহুর্তে আর গিয়ে আসবে না তাই আমি এই অর্ডার গুলো ক্যান্সিল করতে চাইছি